ছোটোবেলা থেকে আমি মাটি নিয়ে খেলতে ভালবাসতাম মাটি দিয়ে অনেক কিছু তৈরি করতাম তারপরে কখনও মূর্তি পুতুল তারপরে খেলনা মাঠি থালা বাসন এইগুলো তৈরি করতাম আমি আস্তে আস্তে পুতুল তৈরি করতে করতে আমার হঠাৎ মানে কী মনে হল আমি ঠাকুর তৈরি করতে লাগলাম হয়তো প্রথমে ভালো হচ্ছিলো না তারপরে আস্তে আস্তে তৈরি করতে করতে আমি একটা সুন্দর ঠাকুর তৈরি করি যেটা আমার কাছে আজও আছে তারপরে পাড়ার সবাই মিলে একদিন ঠিক হল যে আমাদের পাড়াতে একটা ছোটো দুর্গা ঠাকুরের মূর্তি তৈরি হবে যেটা আমি তৈরি করবো এবং সেটা নিয়ে একটা ছোটোখাটো অনুষ্ঠান হবে এবং সবাই মিলে খুব মজা হবে তো আমি সেই ঠাকুরটা তৈরি করেছিলাম এবং আমার অভিজ্ঞতাটা এতটাই সুন্দর ছিল কারণ আমি যে ঠাকুরটা তৈরি করেছিলাম সেটা দেখতে সবাই এসেছিলো এসে সবাই বলেছে খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে সবাই ফটোও তুলে নিয়ে গেছে এই অভিজ্ঞতাটা আমার কাছে খুব ভালো আমার একটা সুন্দর স্মৃতি যেটা আমার আজও মনে পড়ে